একটা পশুকে ছোটোবেলায় অল্প দামে কিনে তাকে খাইয়ে বড়ো করিয়ে বেশি দামে বিক্রি করাকে করে এটাকেই অ অ অর্থ উপার্জনের প্রক্রিয়া